হ্যাঁ আমার প্রিয় পাখি টিঁয়া পাখি ময়না পাখি বিভিন্ন রকমের পাখি দেখা যায় আকাশে ওড়ে দেখেছি আমি পাখিরালয় গিয়েছিলাম খুবই সুন্দর সুন্দর পাখি দেখেছিলাম তার ভিতরে টিঁয়া পাখি একটা দুটো দেখেছিলাম অনেকটা দেখি না তা ভালো ভালো পাখি ছিলো খুবই খুবই হিট হিট পাখি ছিলো আমি কটা ফটোও তুলেছিলাম যে আমার আমার কাকার বলছিলাম যে কাকা কাকা তুমি আমার কটা ফটো তুলে দাও তার কাকাটা ফটো তুলে দিয়েছিলো ফটো তুলে দেওয়ার পরে আমি আমি গ্র্যাফ্ট করেছি গ্র্যাফ্ট করে ঝুলিয়ে রেখে দিয়েছি আমার একটা মাসিই ছিল মাসি বলে যে ফটো কোথায় পেয়েছি আমি বলছিলাম যে পাখিরালয় গিয়ে আমি ফটো তুলেছিলাম আমার ওই মাসিটার বাড়ি গিয়েছিলাম মাাসিটা দের ওখানে একটা জঙ্গল মতন আছে ওই জঙ্গলে কত রকম বিভিন্ন রকমের পাখি থাকে পাখিগুলো খুবই খুবই সুন্দর দেখেছি দেখার পরে তাও কাকাকে বলেছিলাম যে কাকা কাকা তুমি আমার কটা ফটো তুলে দাও পা পাখিদের তো আর ফটো তোলা যায় না গাছের আওরানিতে ফটো তুলেছি আমার আমার আমার পাখি খুবই ভালো লাগে আমার পছন্দর পাখি ময়না পাখি শালুক পাখি আর টিঁয়া পাখি আমার এই তিনটাে পাখি খুবই খুবই সুন্দর কেন আমি বাড়িতে তিনটাে পাখি পুষেছি তিনটাে খাঁচাইতে লোক কুটুম আইলে কত সুন্দর সুন্দর করে কথা বলে আমার খুবই ভালো লাগে কাকা থাকলেই বলে যে হ্যাঁ তোর পাখিগুলো এত তাড়াতাড়ি কথা বলা ধরেছে আমি বলি হ্যাঁ আমার পাখিগুলো আমি ভালোভাবে ওদের খাওয়া দিই যত্ন নিই ওই জন্য করেও ওরা তাড়াতাড়ি কথা বলেছে বলছি বলে ও তাই নাকি আমি বলি হ্যাঁ ওরা ওরকম করে কথা বলেছে আসলে আমার পাখি দুটো খুবই তিনটে পাখি খুবই খুবই ভালো পাখি